আমার পড়া শেষ বইটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী সংক্রান্ত যে বইটি এই বইটি আমাকে সত্যিই অনেক প্রভাবিত করেছিল এই বইটি আমাকে নানা ভাবে প্রভাবিত করেছিল এই বইটি আমাকে তার পড়াশোনার করার জন্য যে ইচ্ছা শক্তি তার দরিদ্রতা থাকা সত্ত্বেও এত পরিমাণ দরিদ্রতা থাকা সত্ত্বেও তার বাড়িতে পড়াশোনা করার জন্য কোনও আলো বা বিদ্যুতের ব্যবস্থা ছিল না তিনি এত কষ্টের মধ্যেও রাস্তার ধারে যে ল্যাম্পপোস্ট থাকে সেই ল্যাম্পপোস্টে গিয়ে পড়াশোনা করতেন ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করে তিনি আজ জ্ঞানের সাগর বিদ্যাসাগর তাছাড়া তিনি এত বিখ্যাত মানুষ হওয়ার পরেও তার যে মাতৃভক্তি মাতৃ শ্রদ্ধা রয়েছে সেই দিকে আমাকে আরও বেশি প্রভাবিত করে তিনি বর্ষা অতিরিক্ত বর্ষা প্লাবনের সময় এত প্লাবন যুক্ত নদী মাতলা নদী দামোদর নদী সেই নদী গিয়ে তিনি তার মায়ের কথা ভেবে শুধুমাত্র অন্য কিছু না ভেবেই তিনি সেই নদীতে ঝাঁপ দিয়েছিলেন এবং সাঁতার কেটে তার মায়ের কাছে ফিরে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে চেষ্টা এই সফলতা তার প্রতি তার যে মায়ের মাতৃভক্তি মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এগুলি আমাকে সত্যি অনেক প্রভাবিত করেছিল এবং এই বইটি পড়ে আমি অনেক অনুপ্রাণিত হই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখে